আজকের বিশ্বে বাংলা ভাষাও ছাড়াও আরো অনেক ধরনের ভাষার মানুষ এই দেশে বাস করে বিভিন্ন ভাষার মানুষ একসাথে মিলেমিশে বাস করে আমাদের বিভিন্ন সময় বাংলা ভাষার আমরা কথা বলতে পারি যখন আমরা অন্য কোনও ভাষার মানুষের সাথে কথা বলতে যাই তখন আমাদের অনেক সমস্যা দেখা দেয় কারণ তাদের ভাষা আমরা জানি না বা বুঝতেও পারি না তাই সেই ভাষার কথা আমরা বুঝতেও পারি না বলতেও পারি না তার জন্য তারা যদি কিছু অন্য ভাষায় জিজ্ঞেস করে তাহলে আমরা সে ব্যাপারে কিছুই বলতে পারি না সেই তখন আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়